নৃত্য শিল্পী হতে গেলে অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রম খুবই দরকার নিজস্ব চেষ্টা ছাড়া কখনই একজন ছোটো নৃত্য শিল্পী থেকে বৃহৎ নৃত্য শিল্পী হওয়া যায় না আমি একজন নৃত্য শিল্পী হয়ে আমি বলতে পারি যে আমাকে ছোটো থেকে অনেক পরিশ্রম নিজের চেষ্টা এবং আমার পারিবারিক চেষ্টা থাকা দরকার কারণ নাচ প্রথমে ছোটো অবস্থাতে যেই রকমভাবে আমরা স্টেপ তৈরি করি তার পরবর্তী ক্ষেত্রে এ স্টেপের পরিবর্তন অনেক হয় সবথেকে নাচের প্রধান বিষয় হলো এক্সপ্রেশান এক্সপ্রেশান যদি সঠিক থাকে গানের ভাষা অনুযায়ী যদি নৃত্য শিল্পী সঠিক এক্সপ্রেশান দিতে পারে তার নাচকে অনেকটা সুন্দর করে তোলে নিয়মিত অভ্যাস করা দরকার এবং নাচের জন্য যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত মোটা হওয়া চলবে না যাতে দি চক্ষু দৃষ্টিতে কোনোরকম খারাপ নজর না আসে আমাদের নাচ করতে গেলে প্রথমেই লক্ষ্য রাখতে হবে তাল এবং গানের কথার ভাষা সেই ভাষা অনুযায়ী আমাদেরকে এক্সপ্রেশান দিতে হবে তাল অনুযায়ী আমাদের হাত পা চালাতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই নাচ আমাদের ভবিষ্যতে আমাদের জীবনকে অনেকটা সুন্দর করে তোলে এবং ভবিষ্যতে এই নাচ নিয়ে আমরা এগোতে পারি বৃহত্তর নৃত্য শিল্পী হওয়ার জন্য আমাদের নিয়মিত নাচ প্র্যাকটিস করতে হবে এবং শিক্ষাগুরুর কাছ থেকে সেই শিক্ষা নিয়েই নাচকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে এই নাচকে নিয়ে আমি আমার মুখ উজ্জ্বল করতে পারি আমার নাচ করতে খুবই ভালো লাগে এবং আমার কতকগুলো ছোটো ছোটো স্টুডেন্টকে আমি নাচ শেখাই আমি তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি যাতে তারা পরবর্তী ক্ষেত্রে এক বৃহত্তর নৃত্য শিল্পী হয়ে উঠতে পারে তাদের এক্সপ্রেশান থাকা মাস্ট এবং তাদের হাতের পায়ের পশ্চার থাকাও খুব দরকার তারা নিয়মিত অভ্যাসের মাধ্যমে যদি নাচ তৈরি করে নাচকে তুলে নাচের বিভিন্ন রকম প্রোগ্রামেতে নাচকে করে তাহলে নাচের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হবে এবং বিভিন্ন প্রোগ্রামেতে যদি তারা এই নাচগুলো করে তাদের চেষ্টা বাড়বে আরও তাদের আগ্রহ বাড়বে আরও বড়ো নৃত্য শিল্পী হওয়ার ইচ্ছা জাগবে তাদের মনে তাই নাচ আমাদের খুবই দরকার এবং নাচ করলে আমাদের মন ভালো থাকবে মন ভালো থাকবে তাই নাচ আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং নাচকে আমি ভালোবাসি এবং কিছু কিছু মানুষ আছে তারাও নাচকে খুবই ভালোবাসে